ডেঙ্গু এবং ম্যালেরিয়া এটি একটি ভয়াবহ রোগ এটি প্রতিরোধ করার জন্য সাধারণত আমাদের বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সাধারণত বাড়ির চারি সাইড পরিষ্কার রাখতে হয় কোথাও কোথাও ডোবা জল জমেছে কি না দেখতে হয় কোথাও টায়ারের মধ্যেও কোথাও খোলামেলা মধ্যেও জল জমেছে কি না দেখতে হয় এটি কোনও পাত্রে পচা জায়গায় গোবর গর্ত পাশে বেড়াখানা এসব জায়গায় পচে গেছে কি না জল এসবগুলো দেখতে হয় সেখানে মশারা ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা হয় এইগুলোর এইগুলো আক্রমণ করলে সেই সময় ডেঙ্গু জ্বর হতে পারে এই জন্য এদের প্রতিরোধ করার জন্য সবসময় পরিষ্কার রাখতে হবে ডোবা টোবাগুলো এই সবগুলো জল জমলে সেগুলো পরিষ্কার করতে হবে সেগুলো ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে ডোবার ভিতর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে টায়ার টায়ারগুলো যেসব জায়গায় জল জমেছে সব জায়গায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে আর তোমার চারিপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে যেখানে জল পচে যাচ্ছে সেখানে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে এগুলো থেকে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা স মানে এগুলোতে একটু আক্রমণ হতে এটা প্রতিরোধ করবে এবার সবসময় মশারির ভিতর থাকতে হবে মশা থাকলে সে সময় মশা মশারির ভিতর থাকলে একটা সেফ্টি থাকবে এছাড়াও ডেঙ্গু জ্বর যদি হয় সেই সময় তাড়াতাড়ি হসপিটালে গিয়ে ব হসপিটাল যেতে হবে সে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া যদি হয়ে যায় তখন তখন ঠান তখন রোগীর ব্লাড অত্যন্ত কমে যায় এমনকি মৃত্যুও হতে পারে এটি খুব ভয়াবহ একটি রোগ এই জন্য আমাদের আগাম সতর্কতাটা করতে হয় বাড়িঘর পরিষ্কার রাখতে হয় কোথাও জল টল যেন না জমে সব জায়গায় পরিষ্কার রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এগুলো করলে একটা অনেকটা ভয়টা কমে যায়